ভাষা বলতে আমি একদিন পুরুলিয়ায় গিয়েছিলাম ওখানে পুরুলিয়ায় ওখানে গ্রামের কথা সম্পূর্ণ আলাদা ওখানে গিয়ে ওরা কথাবার্তা বলছে আম কিছুই বুঝতে পারছিলাম না যে কী বলতে চাইছে বা আমার ভাষা ওরা কিছু বুঝতেই পারছে না যে আমিও কী বলতে চাইছি আমরা তো দেখতে দেখতে অবাক হয়ে যাচ্ছিলাম যে কীভাবে আমরা কথাগুলো বুঝবো তারপরে যাদের বাড়িতে গিয়েছিলাম মানে যে কুটুমের বাড়িতে গিয়েছিলাম তাকে বললাম যে কী বলতে চাইছে ও কীভাবে বলতে চাইছে আমি তো বুঝতে পারছি না তুমি আমাকে একটু বুঝিয়ে বলুন না তো ও বললো আমাকে যে বুঝিয়ে যে এই মানে এই এই কথাই ভে বলতে হবে ওই কথাই ভেবে বলতে হবে এটা এইভাবে বলছে ওটা ওভাবে বলছে এইভাবে বুঝিয়ে বললো আমি বুঝতে পারলাম যে ও এই বিষয় এইভাবে কথা বলতে হবে আমি তো জানি না আমি বুঝতেই পারছিলাম না ওদের কথা এখন ফাঁকায় বলছিল তারপর তোমার কাছে এলাম তুমি যখন বুঝিয়ে বলেছো আমি সব বুঝতে পেরেছি মানে সম্পূর্ণ আলাদা আমাদের ওদের কথা মানে আমাদের কথা ওনার কথা আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি আর ওরা যেভাবে কথা বলছে কিছুই বুঝতে পারছিলাম না ত যখন আমাদের ওই কুটুম নাজ যাদের বাড়ির আত্মীয় হিসেবে গিয়েছিলাম তাদের বাড়ির যে লোকগুলো ছিলো বা মেয়ে ছেলে ছিলো দাদা ছিলো দাদা বুঝে যখন বললো তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এইভাবে ঠিক আছে বা এইভাবে ঠিক বলছি আমি এবার বুঝতে পেরেছি আমাকে আর বোঝাতে হবে না এইভাবে এবার তারপরে রাস্তায় আসছিলাম একটা দাদাকে দেখা হলো রাস্তা চিনতে পাছিলাম না আমি জিজ্ঞাসা করলাম যে দাদা এই রাস্তাটা কোন দিকে যাবো ও বলতে পারছিল না আমার কথা বুঝতে পারছিল না যখন আমার দাদা যেভাবে আমাকে বলে দিয়েছিলো যে এইভাবে বলবেন আমি সেইভাবে যখন বললাম তখন উনি বল বললেন যে হ্যাঁ ঠিক আছে এই মানে ডান দিক থেকে বেঁকে বাঁ দিকে যাবেন গিয়ে দেখবেন মোড় আছে মোড় থেকে গাড়ি ওইটা বা স্টেশনে যেতে পারবেন এইভাবে যখন বলেছেন আমি বুঝতে পেরেছি মানে এইরকম একটা সম্মুখীন আমি পড়েছি এক্ষেত্রে আমার মানে যোগাযোগ এইভাবেই মানে শিখছি শিখেছি বা গিয়েছিলাম দেখেছি এরম একটা যোগাযোগ এইভাবে আমি বুঝতে পেরেছিলাম